হ্যাঁ এই ব্যাপারে যদি আপনি জানতে চান তাহলে আজ থেকে বহু বছর আগে একবার মানুষজন খুবই অসুবিধেয় পড়েছিলো তার থেকেই আমাদের শিক্ষা হয়ে গেছে তা সেই কারণেই আমাদের এখানে সামনে যে ক্লাব রয়েছে ওখান থেকেই বিশেষ ব্যবস্তা নেওয়া হয়েছে এবং সেখানে আমিও জড়িত রয়েছি এ যে এখানে যাতে আশেপাশে জল কোথাও জমে না থাকে সেগুলোর ব্যাপারে নজর রাখা প্লাস্টিক আর এ যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেইগুলো যাতে চারিদিকে ও মানে ছড়িয়ে ছিটিয়ে না নোংরা করে রাখে সেইগুলোকেও নজর রাখা এবং সেইগুলোকে জোরও করে যাতে কেউ পুড়িয়ে না দেয়ে সে দিকেও লক্ষ্য রাখা সেগুলোকে কোথাও নির্দিষ্ট স্তানে মানে ও পুঁতে দেওয়ার জন্যে বা মাটি খুলে সেগুলোকে এ চাপা দেওয়া সেই ব্যাপারে আমরা খুবই সতর্ক এছাড়াও যদি বলেন যে তাহলে তো গাছ লাগানো থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে পরিবেশকে সচেতন মানে সুস্থ সচেতন রাখার জন্যে